আমার ফসলের উৎপাদনশীলতা এবং গুণগত মান বৃদ্ধি করার জন্য আমরা নানারকম কৌশল ব্যবহার করি তার মধ্যে আগে থেকে বিলে হাল করে রাখা হয় যাতে মাটিটা উর্বর হয় এছাড়াও গোবর সার তার সঙ্গে মুরগি সার দিয়ে ছড়িয়ে রাখলে খুব মাটিটা উর্বর হয় এছাড়াও কিছু লাগানোর আগে অল্প পরিমাণে রাসায়নিক সারও ছড়িয়ে দেওয়া হয় ফলে মাটি খুবই উর্বর হয় এবং সবজি চাষের ক্ষেত্রেও আমরা মাটিকে এইভাবেই ব্যবহার করি এমনকি যাতে পোকা না লাগে সেই জন্য উনানের মাসও গাছের উপরে ছড়িয়ে দিলে তাতে পোকা খুব কম বসে তাই ফসলের উৎপাদনশীলতায় রাসায়নিক সার বেশি ব্যবহার করলেও জৈব সার মুরগি সার এইসব বাড়িতেই ব্যবহার করে বেশি পরিমাণে ফসল ফলানো যায়